প্রযুক্তি এবং যোগাযোগের অগ্রগতি পশ্চিমবঙ্গের ইতিহাসকে নানাভাবে প্রভাবিত করেছে এখনকার দিনে যেমন ইন্টারনেট সমস্ত রাজ্য দেশ বাকি সমস্ত জেলার মানুষের কাছে ভালোভাবে পরিষেবা পাওয়া যায় তাই এখানকার এই রাজ্যে সমস্ত বাসিন্দারা নিজেদেরকে প্রযুক্তিগতভাবে উন্নত করে তুলেছে দিনের পর দিন ধরে তারাও কম মূল্যে ইন্টারনেট ইউজ করে এই ইন্টারনেট ব্যবহার করে তারা নানানরকমভাবে নিজেদের জায়গার ইতিহাস সম্পর্কে সাংস্কৃতি সম্পর্কে সেখানকার কী সমস্ত ঐতিহ্য আছে সেখানকার জলবায়ু সম্পর্কে নিজেরা স্বাধীনভাবে ব্লগ তৈরি করে ইউটিউবের মাধ্যমে সবাইকে জানাচ্ছে এবং এর ফলে যারা যারা সেই সমস্ত কিছু দেখছেন এবং আগ্রহী হচ্ছেন এবং সেই জায়গায় গিয়ে সেখানকার ট্যুরিজমকেও উন্নত করে তুলছেন এইভাবে নানানভাবে এইভাবে ছোটোখাটো বিজ্ঞাপণ বা প্রযুক্তি দিক দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য অনেক এগিয়ে এসেছে